আমি সাগরে মাছ ধরা পেশা সম্পর্কে অনেক কিছু উপভোগ করতে পারি আমি প্রকৃতির কাছাকাছি থাকার এবং সমুদ্রের সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাই এবং আমি বিভিন্ন ধরনের মাছ ধরার পদ্ধতি শিখতে এবং অনুশীলনও করতে পারি আমি দলগত কাজে জড়িত হতে এবং অন্যান্য মাছ ধরার দলগুলির সাথে প্রতিযোগিতা করতে পারি আমিও চাই আমার পরবর্তী প্রজন্ম এই একই পেশায় নিযুক্ত থাকুক আমি মনে করি এটি একটি চ্যালেঞ্জিং এবং পুরস্কৃত পেশা হতে পারে যা তাদেরকে অনেক কিছু শেখাবে এবং এটি আমার পরের প্রজন্মের কাছে প্রকৃতি সম্পর্কে আরও জানতে দক্ষতা এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতেও সাহায্য করবে এবং এটির একটি সম্প্রদায়ের অংশ হতেও সাহায্য করবে তবে আমি বুঝি যে সাগরে মাছ ধরা অতটাও সহজ কাজ নয় এটি একটি কঠিন পেশা এবং এটি কঠোর পরিশ্রম এবং উৎসর্গ প্রয়োজন এটি অনেক সময় ঝুঁকিপূর্ণও হতে পারে কারণ মাছ ধরার জাহাজগুলি দুর্ঘটনার শিকার হতে পারে এবং যেহেতু সামুদ্রিক মাছ তাই অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তাও আমি চাই আমার পরবর্তী প্রজন্ম যেন এই পেশায় নিযুক্ত হওয়ার আগে এ সমস্ত দিকগুলি বিবেচনা করে নেয় এবং আমি তাদের সাগরে মাছ ধরা পেশা সম্ভাব্য সুবিধা এবং চ্যালেঞ্জগুলি সম্পর্কে শেখাতে উৎসাহিত করব এবং এছাড়াও সাগরে মাছ ধরার পেশা একটি সম্প্রদায়ের অংশ আমি চাই আমার পরবর্তী প্রজন্ম এই সম্প্রদায়ের অংশ বোধ করুক এবং অন্যদেরও সাহায্য করতে ইচ্ছুক হোক